হ্যাঁ আমি বলতে পারি প্রধানমন্ত্রী আবাস যোজনা আমি একটা একবার পেয়েছি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পেয়েছি আমার খুব ভালো লেগেছে কারণ এই বয়স কালে আমি একজন বিধবা মানুষ সরকার থেকে আমাকে যদি সাহায্য করে আমি শুধুমাত্র বার্ধক্য ভাতা পাই এছাড়া এই সরকার থেকে কিছু টাকা পয়সা ভাতার ব্যবস্থা করে অসহায় আমার একটু খুব কষ্টর সংসার চলে এই সরকার থেকে আমাদের সাহায্য করে আবাস যোজনা বলতে যেটা বুঝি জানি সরকার থেকে ঘর বাঁধার জন্যে এক লাখ কুড়ি হাজার টাকা দেয় প্রধানমন্ত্রী আবাস যোজনা আমার তো ঘর বাঁধার সামর্থ্য বা ক্ষমতা নেই আমরা চাষবাস করি সেখানে এই টাকাটা পেয়ে একটা আমরা ঘর বেঁধেছি সেখানে খুব ভালো লেগেছে আর হ্যাঁ আরও যারা গ্রামে গরীব মানুষ আছে তারা যাতে সরকারি ঘর পায় তার জন্যে আমি প্রধানমন্ত্রীর কাছে বলতে চাই যে প্রধানমন্ত্রী আবাস যোজনা সকল গরীব মানুষকে যাতে ঘর দেয় এটা আমার বলার ছিল